আমি সরাসরি আগুনে অত রান্না করিনি তবে এক দু বার করেছি তাতে আমার মনে হয়েছে যে গ্যাস বা ইন্ডাকশনে রান্না করাটা অত্যন্ত সহজ কারণ এতে আমরা উষ্ণতা নিজেদের পছন্দ মতো বাড়াতে এবং কমাতে পারি সেটা সরাসরি আগুনের ক্ষেত্রে সম্ভব হয় না আগুনের ক্ষেত্রে খাবার পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু গ্যাস বা ইন্ডাকশনের ক্ষেত্রে থাকে না এছাড়াও আগুনের একটা জীবনের ঝুঁকি রয়েছে আগুনের তাপ খুব বেড়ে গেলে হাতে ছ্যাঁকা লেগে লেগে যেতে পারে বা হাত পুড়ে যেতে পারে কিন্তু গ্যাস বা ইন্ডাকশনে সেসব হয় না আর বর্তমান প্রযুক্তিতে তো গ্যাস বা ইন্ডাকশন আরও উন্নত মানের হয়েছে আমরা নিজেদের পছন্দ মতো টাইম সেট করে খাবার চাপিয়ে অন্য কাজও করতে পারি কিন্তু সেটা সরাসরি আগুনে রান্নার ক্ষেত্রে কখনোই সম্ভব হয় না